ড্রাইভার দাদা আমি আপনার কাছে একটি জিনিস জানতে চাইছি আমার বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য খুবই দরকার কারণ আমার একজন নিকট আত্মীয়ের অ্যাকসিডেন্টের ফলে হাসপাতালে ভর্তি রয়েছেন তাই আমি আপনার ক্যাবটি নিয়েছিলাম কিন্তু বর্তমানে ট্র্যাফিকে আটকে পড়ার ফলে আমার দেরি হচ্ছে আপনি কি একটু দ্রুত ভালোভাবে নিয়ে যেতে আমাকে পৌঁ গন্তব্যে পৌঁছে দিতে পারবেন কারণ আমার একজন আত্মীয় হাসপাতালে ভর্তি রয়েছেন আমার তাড়াতাড়ি পৌঁছানো খুব দরকার এছাড়াও এই রাস্তাটি যদি ট্র্যাফিক জাম থাকে তাহলে কোনো শহরে শর্টকাটের মাধ্যমে আমাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন